এই বয়সে এসে আর নতুন করে কোনো শেখার আগ্রহ নেই পেট চালাতে হবে সংসার চালাতে হবে যার জন্যে শরীর না চাইলেও রান্না বান্না কাজটা করতেই হবে হচ্ছে হবে ভবিষ্যতে যত দিন বাঁচব চেষ্টা করব করতে এখান থেকে আমার দু পয়সা ইনকাম হয় সেখান থেকে আমার সংসার বাজার হাট হয় আর সংসার চলে আগেও বলেছি এখন যার জন্যে শরীর না চাইলে এটা আমি করি চোখের ছানি অপারেশন হয়েছে হয়েছে তার পরে আমি বসে বসে কাঁথা সেলাইটা করি ভবিষ্যতে আর কোনো নেই যে আমি নতুন কোনো কিছু শিখব